হ্যাঁ পাওয়া যায় কেন বলুন আচ্ছা আচ্ছা তা কী কী লাগবে বলুন একটু কতটা কী কী লাগবে

হ্যাঁ সব ধরনের ফল পাওয়া যায় কিন্তু মানে এখন যেমন আম কাঁঠাল লিচু এ

ও ঠিক আছে কো তা ঠিক আছে আমি ডেলিভারি দিয়ে দেবো তা তা আপনারা কি এখানে আসবেন না আমাকে ডেলিভা ওখানেই যেতে হবে ঠিক আছে একটু দাম বেশি পড়বে কারণ আমাদের এখানে তো তেমন কোনো এ হেল্পার নেই লোককে ধরে তাহলে দিয়ে আসতে হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাখি